প্রাচীনকালে কূপ থেকে জল বের করা বলতে কুয়োকে বোঝানো হতো এক একটি কুয়োর দুপাশে দুটো বাঁশ থাকতো তার উপরে কপিকল থাকত যেটির এক প্রান্তে থাকতো বালতি অপর প্রান্তে থাকতো আমাদের হা যেটির সাহায্যে আমরা জল তুলতে পারতাম কিন্তু কালের নিয়মে কালের নিয়মে উন্নতির সাহায্যে উন্নতি বৃদ্ধির ফলে এখনই এখনকার দিনে সাবমারশালকে ইউস করা হচ্ছে যেটির জন্য বৈদ্যুতিন তার বা নানান বা উন্নত মানের যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে জল তোলা হচ্ছে এটি যেমন আমাদের পক্ষে সুবিধাজনক তেমনই এর অসুবিধাও রয়েছে আগেকার দিনে যেমন কূপ থেকে জল ব্যবহার তুলে আমরা ইচ্ছ মতো ব্যবহার করতে পারতাম কিন্তু এর অপচয়টা খুবই কম হতো কিন্তু বৈদ্যুতিনভাবে মোটর ইউজ করার ফলে অত্যধিক আমরা খুব সহজেই জল তুলতে পারছি যার ফলে আমরা দৈনন্দিন কাজে যেমন বাসন মাজা স্নান করা খাওয়া দাওয়া সব কিছুই আমরা এই জলের জল দ্বারাই আমাদের চাহিদা মেটাচ্ছি কিন্তু এটি যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও আছে দীর্ঘদিন এটিকে আমরা অপচয় করলে আমাদের ভৌমজলের ভাণ্ডারও শেষ হয়ে আসছে যেটি প্রাচীনকালে কূপ থেকে তোলার ফলে খুব কম পরিমাণে আমরা ইউস করতাম এটিকেই খাওয়ার জল হিসাবে ব্যবহার করতাম কিন্তু এই ভৌমজলকে আমরা দীর্ঘদিন বৈদ্যুতিন যন্ত্রের সাহায্যে ব্যবহার করছি ফলে অত্যধিক জল উঠে আসছে ফলে আমরা অপচয়ও খুব বেশি করে ফেলছি জানে না জেনে তো এটিকে আমরা আমাদের মাথায় রেখে সেটিকে জলের ব্যবহার করতে হবে খুব সুন্দরভাবে অপচয় যাতে না হয় এইভাবেই আমরা বৈদ্যুতিন যন্ত্রের সাহায্যে জল তোলার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে